হ্যালো হ্যাঁ দিদিভাই আপনাদের নার্সারিতে কি সব রকম গাছ পাওয়া যায় আমলকি গাছ আছে ওটা কেমন দাম ও ওটা কি ষাট টাকা দেওয়া যাবে কতয় হবে আচ্ছা ঠিক আছে দেখুন আমি সত্তর দেবো কেন সত্তরে হবে না ঠিক আছে আমি আরও অনেক গাছ নেব তো ও দুটো সাদা জবা লাগবে ওগুলো কেমন দাম চারা গাছের কেমন দাম